আমার বাড়ির ইলেকট্রনিক্স জিনিস বলতে অনেকই অনেক কিছুই বোঝায় কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী খুবই জরুরি যেমন টিভি কম্পিউটার ইন্ডাকশন এবং মিক্সার গ্রাইন্ডার এগুলি অতি অবশ্যই প্রয়োজন যেমন মিক্সার গ্রাইন্ডার না থাকলে আমাদের বিভিন্ন তরকারির সঙ্গে যেসব জিনিসপত্রগুলো মেশানো হয় সেটা খুবই প্রয়োজন এখন ইলেকট্রনিক্সের যুগে কম্পিউটার ছাড়া আমরা বাঁচতে পারি না তাই আমার সন্তানের জন্য আমি কম্পিউটার কিনে দিলাম এটির বিশেষ প্রয়োজন এছাড়া টিভি সারা দিন পরিশ্রম করার পরে আমার টিভি দেখা প্রয়োজন আছে খবর বা বিভিন্ন রকম সিরিয়াল দেখার জন্য এছাড়া মাইক্রোওভেন সারা দিন ঘোরাঘুরি করার পরে একটু গরম খাওয়ার খেতে খুবই ভালো লাগে এছাড়া গিজার যেমন শীতকালে মানুষের বিশেষ প্রয়োজন হয় গিজার এই গিজারে গরম জল খুব তাড়াতাড়ি আমাদের উপকার করে